যারা গাছ নিয়ে বেশি চর্চা করে তাদের থেকে আমি মানে তাদের থেকে পরামর্শ নেবো আমার বাবা মা বাড়িতে যারা যারা রয়েছেন আত্মীয় প্রতিবেশী সবার থেকেই আমি গাছের পরামর্শ নেবো যে কীভাবে গাছকে ভালো রাখতে হবে কীভাবে গাছের প্রতি মানে সব জিনিস ঠিক রাখা যায় গাছকে কীভাবে স্বাস্থ্য রাখা যায় আমি তাদের কাছেই মানে জানতে পারবো আমার পাড়ার প্রতিবেশীদের কাছে আমি জানবো যখন আমি বাইরে বেরোবো তখন আমি দেখবো কারোর কাছে জিজ্ঞাসা করবো যে হ্যাঁ গাছকে কীভাবে ভালো রাখা যায় না রাখা যায় যখন আমি বিদ্যালয় যাই তখন আমি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও জেনে নেবো যে গাছ কী কীভাবে ভালো বা স্বাস্ত্য রাখা যাবে এভাবেই গাছকে আমি ভালো রাখবো আরও অনেক দিক দিয়েই গাছকে আমি নিজে থেকেও চেষ্টা করবো যে গাছকে যেন ভালো রাখা যায়